আমি বর্তমানে যে উৎসবটি পালন করেছি সেটা হচ্ছে দুর্গা পূজা বাঙালির সবথেকে বড় উৎসব হচ্ছে এই দুর্গা পূজা দুর্গা পূজা সাধারণত পাঁচ দিন চলে থাকে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এবং দশমী এই পাঁচ দিনে বন্ধুদের সঙ্গে মেলামেশা করে অনেক অনেক জায়গা ঘোরা হয় এবং খুব মজা করা হয় এই পাঁচ দিন যে কখন কেটে যায় সেটা বোঝাই যায় না কারণ এটা বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গা পুজো সাধারণত এই কারণেই এই দু এই পাঁচ দিন আমরা অনেক এনজয় করে থাকি এবং অনেক মজা করে থাকি বন্ধুদের সঙ্গে বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে ঠাকুর দেখি এবং অনেক অন্য শহরে যাই বাসে করে ট্রেনে করে বা বন্ধুদের সঙ্গে বাইকেও গিয়ে অনেক ঠাকুর দেখি বিভিন্ন জায়গার ঠাকুর দেখি সেখানকার থিম দেখি কীরকম প্যাণ্ডেল হয়েছে সেগুলোও দেখে থাকি এবং কী ধরনের ঠাকুর হয়েছে সেটাও আমরা দেখে থাকি পাঁচ দিন খুব মজায় মজায় কাটে এই পাঁচ দিন পাঁচ দিন যে কখন কেটে যায় বোঝাই যায় না ষষ্ঠী থেকে শুরু এবং দশমীতে শেষ হয় আমাদের এই দুর্গা পূজা দুর্গা পূজাতে অনেক অনেকএনজয় রেস্টুরেন্টে খাওয়াদাওয়া বন্ধুদের সঙ্গে আড্ডা এবং অনেক বন্ধুদের সঙ্গে মেলামেশা করা এবং আরও অনেক মানুষের দেখা কারণ এই দুর্গা পুজোতে পশ্চিমবঙ্গে প্রচুর প্রচুর ভিড় হয় এতো পরিমাণে ভিড় হয় সেই মানুষের জনগণ এবং মানুষের সমাগমও আমরা দেখে থাকি এবং একটা পুজো যে কীভাবে কাটানো যায় দুর্গা পুজো না আসলে আমরা হয়তো বুঝতেই পারতাম না যে দুর্গা পুজোটা এতোটা সুন্দর বাঙালির এই উৎসবটা প্রত্যেকটা বাঙালি পালন করে থাকে এবং তারা খুব ভালোভাবে পালন করে কারণ এই পুজোই হচ্ছে আমাদের বাঙালির বড় উৎসব এখানে বাঙালিরা অনেক অনেক মানে কী বলা যায় বিভিন্ন ধরনের কাজকর্ম মানে বিভিন্ন ধরনের প্যাণ্ডেল তৈরি করে থাকে বিভিন্ন দিন ধরে ঘুরে থাকে